আমি কি মা তারা হোলসেলারের সাথে কথা বলছি হ্যাঁ আমার কিছু ওষুধ লাগবে আচ্ছা ওষুধের নামগুলি একটু লিখে নিন প্যারাসিটামল পাঁচশো গ্রাম দশ পাতা সাড়ে ছশো গ্রাম হচ্ছে আপনার দশ পাতা এজি এজিথ্রমাইসিন বারো পাতা ল্যাবডেল ফরটি পনেরো পাতা টেলোয়েল টোয়েন্টি কুড়ি পাতা

টেলিস্টে টোয়েনটি পনেরো পাতা

টেলভাস টোয়েন্টি কুড়ি পাতা ইসোডাস ফরটি কুড়ি পাতা কুড়ি পাতা কোরোনেট প্লাস ওডি

এই ওষুধগুলির এমআর ওপরে ওপরে কী ডিস্কাউন্ট দিতে পারবেন ছাড় দিতে পারবেন ঠিক আছে বলুন ঠিক আছে প্রথম পাঁচশো গ্রামটা আপনাকে পনেরো পারসেন্ট দিতে হবে আর সাড়ে ছশো গ্রামটার কুড়ি পারসেন্ট দিতে হবে ছাড় ঠিক আছে করে দিন এটা আপনি ষোলো করে দিন ষোলো পারসেন্ট ষোলো ষোলো ষোলো আচ্ছা এটা টোয়েন্টি করে দিন টোয়েন্টি পারসেন্ট ছাড় ঠিক আছে

আমাদের তো খুচরো ওষুধের দোকান আমাদেরকে আপনার কিছুটা লাভ রেখে বিক্রি করতে হয় এটা আপনি আপনাকে পনেরো পারসেন্ট ছাড় করে দিন আচ্ছা হ্যাঁ পনেরো না নিলে আমি কিছু লাভ পাবো না এটায় সে অবশ্যই দেব কুড়ি টাকা খরচা হবে এটা আপনি দ টেন পারসেন্ট করুন এটা টেন পারসেন্ট করে দিন টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট আচ্ছা ঠিক আছে এটা রেখে দিন ঠিক আছে ঠিক আছে আপনার কথাই রইলো পরের দুটো ঠিক আছে ঠিক আছে এটা দুটোই গড় করে আপনি আমাকে দুটোই থার্টি পারসেন্ট করে দিবেন ঠিক আছে আমি টেলভসটায় দাম কমালাম না এই দুটোতে থার্টি পারসেন্ট করে দিবেন আঠাশ পারসেন্ট ঠিক আছে অ্যাড্রেসটা বিশ্বজিৎতলা মোড় নিয়ার কাশীপুর থানা ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে ধন্যবাদ